পশ্চিমবঙ্গের সংস্কৃতি অন্যান্য দেশের সংস্কৃতির থেকে বেশ আলাদা পশ্চিমবঙ্গে যেসব উৎসবগুলি পালন করা হয় বা যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলি রয়েছে তা কিন্তু অন্যান্য দেশে বা অন্যান্য জায়গাতে খুব একটা দেখা যায় না পশ্চিমবঙ্গে যেমন টুসু নৃত্য ভাদু নৃত্য ছৌ নৃত্য এবং পশ্চিমবঙ্গের যে খাওয়া দাওয়া তা কিন্তু অন্যান্য জেলা বা অন্যান্য দেশের সাথে একদমই মিল খাবে না